বর্তমানে আমি সব থেকে বেশি যে উৎসবটিকে আনন্দভাবে পালন করেছিলাম সেটা হচ্ছে দুর্গা পূজা আমরা সবাই জানি যে বাঙালির সব থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গা পূজা তো এই দুর্গা পূজায় আমার বাড়িতে অনেক বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবাই এসেছিলেন সব থেকে বিশেষভাবে আমার সব থেকে কাছের মানুষ যারা যেমন দিদা দাদু মামা ভাই সবাই এসেছিলেন আমরা সবাই রাতে একসাথে ঠাকুর দেখতে গিয়েছিলাম বাইরে খাওয়া দাওয়া করেছি বিভিন্ন প্যান্ডেলে আমরা ঘুরেছি প্রতিমা দর্শন করেছি এবং সব থেকে বিশেষভাবে যেটা আমরা আনন্দ পালন করেছি সেটা হচ্ছে ওই দিনে আমরা অনেক গরীবদেরকে সাহায্য করেছি পোশাক দিয়েছি যাতে তারাও ভালোভাবে পোশাক পড়ে প্রতিমা দর্শন করতে পারে এইটা ছিলো সব থেকে বিশেষ আনন্দ এইবারের দুর্গা পূজায়